আমি একদিন ঘুরতে যাচ্ছিলাম সবাই মিলে আমার একটা কাকুদের ওখানে আমার কাকুদের বাড়ি গ্রামে জঙ্গলের দিকে অনেকজন মিলে যাচ্ছিল যেতে যেতে রাস্তায় দেখলাম একটা খুব সুন্দর পাখি বসে আছে নতুন পাখি দেখে আমি খুব আনন্দ পেলাম বললাম যে দাঁড়া দাঁড়া ওই পাখিটার আমি ছবি তুলব বলল ঠিক আছে ছবি তোল আমি খুব আনন্দ করে এক সাইড থেকে দাঁড়িয়ে ছবি তুললাম কারণ সামনের থেকে ছবি তুললে পাখিটা যে পালাবে ওই জন্য খুব আনন্দ করে ছবি তুলে আবার যাচ্ছিলাম গিয়ে মামাদের কা মামারা কাকারা মিলে সব কাকাদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে মামাদের জঙ্গলের ধারে দেখি অনেক সুন্দর সুন্দর নতুন পাখি ফের দেখতে পেলাম দেখতে পেলাম নতুন পাখি দেখে খুব আনন্দ পেলাম পেলে সেসব পাখিগুলোকে আমি ছবি তুললাম এক সাইড থেকে তুলে সেসব ছবি নিয়ে আমি বাড়ি আসলাম এসে সেই ছবিগুলো আমি বারবার দেখতাম খুব আনন্দ পেতাম